আমি আমার যে পোষা ছোটো বাচ্চা পশু আছে তাদেরকে খুব সযত্নে লালিত পালিত করে বড় করে তুলি যেমন নিজের ছেলেকে মানুষ করি ঠিক ওদেরকেও আমি আমার নিজের ছেলের মতন ভালোবাসি আমার গোরু বাচ্চা দিলে সেই ছোটো আলতো বাচ্চা যখন তার মায়ের দুধ খেতে পারে না আমি তাকে মাইপোষে করে দুধ খাইয়ে দিই আবার যখন শীতে কাতর হয়ে পড়ে তার গায়ে ঢাকা দিই আবার তাকে আগুনের সামনে এনে তার গা সেঁকে দিই আবার কিছু দিন ছাড়া ছাড়া তাকে স্নান করিয়ে দিই তাকে পরিষ্কার করে রাখি খুব সুন্দরভাবে আবার মাঝে মাঝে কোনো অসুবিধা অসুখ বিসুখ হলে শরীর খারাপের সময় পশু চিকিৎসালয়ে তাকে নিয়ে যেয়ে দেখিয়ে ওষুধ খাওয়ানো হয় তারপর সে আবার সুস্থ হয় এইভাবে যা যা যত্ন করার সমস্ত কিছুই যত্ন করি আমার কতকগুলি গোরুর বাচ্চা আছে সেই বাচ্চাগুলিকেই আমি মানুষ করি আর তাদেরকে বড় করে তুলি তার মায়েরাও আমার কাছে থাকে আর বাচ্চারাও থাকে তাদের কাছ থেকে আমি যেমন দুধ পাই তেমন তাদেরকে নিজের মতো করেই ভালোবাসি